আমাদের বাংলা আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা বাংলা ভাষা অনেক উপভাষা আছে কিন্তু সেরকম আমাদের স জানা আছে ঠিকই কিন্তু আমরা বলতে পারি না বাংলা ভাষা আমাদের মাতৃভাষা অন্য রাজ্য গেলে লাগে ঠিকই কিন্তু চেষ্টা চেষ্টা করি যে সে কিছুটা হলেও বলতে পারি বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রাজ্য যেমন মেঘালয় মেঘালয় ইংরেজি বিহারে হিন্দি এমনকি অনেক অনেক রাজ্যই আছে যেগুলো যেগুলো বাংলা ভাষা নেই অন্য অন্য উপভাষা